কঠোর গ্রীষ্ম বলতে যখন বৈশাখ জ্যৈষ্ট মাস থাকে সেই সময় সূর্যের তাপ প্রচণ্ড থাকে এবং তাপমাত্রা এতো বেশি থাকে যে যে কোনো সবজির গাছ কোনো গাছই প্রায় বাঁচতে চায় না সেই সময় যে কোনো গাছকে বাঁচিয়ে রাখা আমাদের খুব কঠিন হয়ে পড়ে কারণ জলের এতো অভাব ঘটে যায় নদী খাল বিল পুকুর এই সব জায়গা থেকে গাছেরা তাদের শেকড় দ্বারা রস টেনে তাদের জীবনযাপন বা খাদ্য তৈরি করে বাট গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছের পাতায় বাষ্পমোচন হার বেড়ে যায় এর ফলে অতিরিক্ত অনেক জল বেরিয়ে যায় সেই জন্য গাছেরা অনেক সময় মারা যায় এই অতিরিক্ত জলের অভাব আমরা সব সময় মেটাতে পারি না কিন্তু মেটাতে গেলে আমাদের অতিরিক্ত জলের অপচয় করতে হয় এবং সেই সময় কোনো সবজি প্রায় হয় না বলে যেটা যেমন কুমড়ো লাউ পেঁপে ইত্যাদি অতিরিক্ত জলের প্রয়োজন হয় আর এরা অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না সেই জন্য এরা সূর্যের প্রখর তাপে মারা যায় এবং অনেক গাছ আছে যেগুলো তাদের পাতা ঝরিয়ে ফেলে গ্রীষ্মের সময় এরপর আমরা আসি শীতকালে শীতকালের বেশিরভাগ সবজিই পাওয়া যায় কিন্তু শীতকালে যেমন তাল পাওয়া যায় না তাল এমন একটা ফসল মানে ফল যেটাতে প্রচুর রোদের দরকার হয় এবং পাকার জন্য জলের দরকার হয় শীতকালেতে জল নেই বা সেই রকমভাবে তাপমাত্রাও থাকে না সেই জন্য তাল হয় না বাৎ তারপর আমরা শীতকালে খেজুর পাই না বিভিন্ন ধরনের সবজির ক্ষেত্রে শীতকালের জলের প্রাদুর্ভাব থাকলে শীতকালে যেমন তিল হয় না তারপর শীতকালে বোরো ধান চাষ করা যায় না ইত্যাদি ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন সমস্যা দেখা যায় কারণ শীতকালে সূর্যের তাপ খুব কম থাকে এবং দিনের দৈর্ঘ্য খুব ছোটো হয় এবং রাতের দৈর্ঘ্য বড়ো হয় গ্রীষ্মের ক্ষেত্রে যে সব গাছ বাঁচে না তাদেরকে আমরা মানে এখন যে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি যেমন গ্রীন হাউস বা সবুজ বাড়ি করে আমরা অনেকটা বাঁচিয়ে রাখতে পারি সেগুলো ব্যয় সাপেক্ষ হয়ে যায় এবং শীতকালের ক্ষেত্তেও একইভাবে আমরা গ্রীন হাউস বা সবুজ বাড়ি তৈরি করে অনেক সবজি ফসল বা এই সব ফসলগুলো আমরা চাষ করতে পারি শীতকালে যেমন তরমুজ কোনো মতেই সম্ভব নয় তরমুজ চাষ করা কারণ তরমুজ চাষের জন্য অতিরিক্ত জল এবং সূর্যালোক দরকার যেটা শীতকালে পাওয়া যায় না কিন্তু গ্রীষ্মকালে যেমন পাওয়া যায় না কোপি ভিন্ন ভিন্ন ধরনের কোপি ব্রকোলি নটে শাক কুনকো শাক এরা কেন পাওয়া যায় না কারণ এদের এতো তাপমাত্রার দরকার নেই জল সামান্য পরিমাণে জল হলেই হবে আর ঠান্ডা থাকতে হবে ঠান্ডা আবহাওয়ায় এদের বৃদ্ধি বিকাশ সব কিছু খুব ভালো হয় সেই জন্য আমরা এইগুলোকে শীতকালেই চাষ করার চেষ্টা করি এবং গ্রীষ্মকালে যদি নিতান্তই আমাদের চাষ করতে হয় সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং কৃষি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে গ্রীন হাউস তৈরি করে তবেই আমরা গাছের পরিচর্যা নিতে পারবো যেমন শীতকালে কোনো মতেই আম পাকা সম্ভব নয় কারণ আম পাকে বৈশাখ মাসে বৈশাখ মাসে অতিরিক্ত রোদের তাপমাত্রা দরকার হয় কিন্তু শীতকালে কোনো মতেই আম পাকা বা আম পাওয়ার সম্ভব নয় গাছের থেকে এইভাবে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ভিন্ন ভিন্ন গাছের যত্ন বা অসময়ে গীষ্মকালের ফসল শীতকালে বা শীতকালের ফসল গীষ্মকালে চাষ করতে পারি এবং যত্ন নিতে পারি